আমার পছন্দের খাদ্য হলো ভাত ভাতটা আমার প্রিয় আমি অন্য কোনো খাবার খেয়েও সেই তৃপ্তিটা পাই না কারণ বাঙালি আমরা আমাদের প্রধান খাদ্য হলো ভাত ডাল মাছ ডাল মাছ ভাত ছাড়া আমরা অন্য কিছু বুঝি না আমরা অন্য কোনো খাবারের দিকেও ততটা আমাদের টান নেই আমাদের ঠিক আছে এই দু বেলার দু মুঠো ভাত আমাদের যথেষ্ট আমাদেরই জন্য যথেষ্ট